হ্যাঁ বলছিলাম দিদি আমার হচ্ছে বিয়ে হবে তো আমি হচ্ছে আপনার কাছে একটু জানছিলাম আপনি কি ডেকোরেশন করেন মানে ওই ফুল টুল দিয়ে সাজানোর যে কাজগুলো হয় আচ্ছা তো আমি বলছিলাম হ্যাঁ আমি শুনলাম যে আপনারা না কি খুব ভালো সাজান আপনাদের খুব নাম আছে তো সেই কারণে আমি ফোনটা করলাম তো আমি তো আমি আমি যেটা বলছিলাম যে মানে আমার যেখানে মানে বিয়ে হবে ছাদনাতলা সেখানটাও ডেকোরেশন করতে হবে বা যেখানটাতে আমি বসব সেখানেও ডেকোরেশন করতে হবে তো আচ্ছা বলুন দেখি মানে ছাদনাতলাটাকে মানে কী কালারের ফুলটা দিলে বেশি ভালো লাগবে হুম আচ্ছা মানে হলুদ লালটাই লাইটে বেশি খেলবে না কি আচ্ছা আচ্ছা তাহলে ওইখানটায় মানে খুব ভালো করে সাজিয়ে দেবেন আপনাদের মতো করে আপনারা বলছেন তো খুব সুন্দর সাজান আর মানে আমি চাইছি মানে আশেপাশে যত বিয়েবাড়ি হয়েছিল আমার বিয়ে মানে বিয়েবাড়ির সাজানোটা যেমন সব থেকে ভালো হয় সবাই যেমন অবাক হয়ে যায় আমি এটা চাইছিলাম বুঝতে পারলেন বা আমি যেখানটাতে বসব সেইখানটাতেও সুন্দর করে সাজিয়ে দিতে হবে তো সেখানের কালারটা কেমন হলে ভালো হয় গোলাপ ফুল দেবেন তো গোলাপ রজনীগন্ধা

আচ্ছা আচ্ছা হ্যাঁ ছেলে যেখানে বসবে সেখানে লাইট কালার দেবেন হালকা কালার না কি আচ্ছা আর আমি আচ্ছা আচ্ছা না আমি আর একটা বলছিলাম যেখানে আমি বসব সেখানে মানে গোলাপ ফুলটা যেন অবশ্যই দেওয়া হয় সেটা কিন্তু বলে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফোন করব ঠিক আছে হ্যাঁ রাখছি হুম